সাগরে মাছ ধরা থেকে শুরু করে বাজারে বিক্রি করা পর্যন্ত পদ্ধতিগুলি হল যারা মাছ ধরতে চায় তারা সাগরে বড় বড় ট্রলার নিয়ে যায় বরফ নিয়ে যায় আর জাল থাকে তাদের যন্ত্রপাতি থাকে তাদের মাছ ধরা হয়ে গেলে তারা বরফে বরফ ঘরে রেখে দেয় মাছগুলোকে তারা দু তিন দিন ধরে মাছ ধরে তাই তারা বরফে রেখে দেয় তারপরে বাজারে বড় বড় বাজারে এনে তারা খুচরো যারা ব্যবসায়ী মানে বাজারে আমরা যাদের কাছ থেকে মাছক কিনি তাদের মানে তাদের কাছে বিক্রি করে বিক্রি করলে তারা এবার বাজারে মানে ছোট ছোট বাজারে নিয়ে আসে তাদের কাছ থেকে আমরা কিনে আনি আর বড় বাজারে মাছ কী কী আছে মানে বড় বড় মাছের বাজারে কী কী আছে সেগুলো আমরা তো তার সেখানে কিনতে যাই না তাই নামটাও জানি না আমরা আর সাগরে মাছ ধরতে যাই সাগরে মাছ আমরা মানে এই ভাবেই কিনি আর কী আমরা সাগরের মাছ খেতে খুব ভালোবাসি তাই এই সব বড় বড় বাজার থেকে কিনি না আমরা এমনি ইয়ে মানে খুচরো ব্যবসায়ী যারা তাদের কাছ থেকেই কিনি এই সব মাছগুলো এই সব মাছগুলো মানে বরফে থাকে তো তাই ওরা বরফ ঘরে রেখে দেয় এই সব মানে দু তিন দিন অনেক দিন হয়ে যায় তাই তারা বরফ ঘরে রেখে দেয় বরফ নিয়ে যায় সাথে করে মানে যে সব স্টিমার বলো চাষ বল তাতে করে নিয়ে যায় আর কী